জীবনে বিভিন্ন সময়ের বিভিন্ন স্তরে বিভিন্নরকম প্রতিশ্রুতি মানুষকে দিতে হয়ে এবং বা দায়িত্বের পালন করতে হয় সেই দায়িত্বগুলি আমাদের অত্যন্ত প্রিয়জনের সাথে হতে পারে আমাদের কর্মক্ষেত্রে হতে পারে আমাদের এই দায়িত্বগুলিকে সুষ্ঠুভাবে পালন করতে পারলে আমরা উন্নত হই আমরা আরো প্রশংসা লাভ করি আমাদের এই দায়িত্ব পালন করা উচিত তার সঙ্গে শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্যে আমাদের যে মার্শাল আর্ট তা একটি আত্মরক্ষার প্রধান কৌশল হিসাবে আজকালকার দিনে উঠে এসছে সেটিকেও সময় এবং গুরুত্ব দেওয়া দরকার আমরা সঠিক মানসিকতার সঙ্গে যদি সমস্ত আমাদের জীবনের ভূমিকাগুলো পালন করি তাহলে আমাদের শরীচর্চার জন্যেও আমরা সময় বের করতে পারবো এবং শরীরচর্চার বিভিন্ন মার্সাল আর্ট বা অথবা আমরা যে মার্শাল আর্টের উপকারিতা সেগুলো সম্পর্কে সঠিক জানলে আমরা মার্শাল আর্টেও আগ্রহ দেখতে পারবো